আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনাকে ট্র্যাক করেছি আপনি বুঝতে পারছেন না কেন আমি তো ভগত সিংহ মোড় তো সবাই চেনে ভগত সিংহ মোড়ে যেদিকে পেট্রোল পাম্পটা আছে আর ওই পেট্রোল পাম্পের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে আছি আসুন ঠিক আপনার দেখে শুন করে আসুন আমি দাঁড়িয়ে আছি আর দেখুন আমি লাল শার্ট পরে দাঁড়িয়ে আছি দেখলেই আমাকে আপনি উঠিয়ে নিন